কোনো খেলাধুলা খেলার সময় অবশ্যই সৎ থাকতে এব এবং শারীরিকভাবে তাকে সুস্থ থাকতে হবে যেমন কেউ যদি ক্রিকেট বা ফুটবল খেলে অবশ্যই তার শারীরিক গঠন ভালো হতে হবে এবং প্রতিদিন তাকে নিয়মিত ব্যায়ম করতে হবে এই ব্যায়ম করার ফলে তার শরীরের গঠন সুস্থ হবে এবং সে প্রতিটা খেলায় এগিয়ে যেতে পারবে